স্বাস্থ্যসেবা পরিবহন শিক্ষা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ থেকে শহর গ্রাম শহরকে উন্নত করতে আমি আমার সরকারের কাছ থেকে আমার গ্রামের জন্য গ্রামে একটা হসপিটাল চাই এবং সেই হসপিটালে আমি ডক্টর চাই এবং যাতে আমি আমার গ্রামের কোনো মানুষের কোনো অসুস্থতাও কোনো এমারজেন্সি অসুস্থতার জন্য আমি আমার সেই হসপিটালে নিজে সেই ডাক্তারের কাছ থেকে সাহায্য করতে পারি সাহায্য নিতে পারি এবং সে হসপিতালে পৌঁছানোর জন্য একটা অ্যাম্বুলেসের দরকার হয় আর একটা অ্যাম্বুলেসের দরকার হয় আর সেই যাতে আমি সেই অ্যাম্বুলেসে করে তাতাড়ি আমার পেশেন্টকে সেই হসপিটালে পৌঁছোতে পারি আর সেই হসপিটালে গিয়ে আমি আমার পেশেন্টকে ভালো র করতে পারি আর এক এসব সুযোগ বা এসব সাহায্যের জন্য সাহায্যের জন্য আমি আমার সরকারের কাছে সাহায্য চাই